হ্যালো দাদা আমি জীবনতলা পালপাড়া থেকে বলছি বলছি আমার সুইগিতে একটা খাবার অর্ডার করা ছিল তো খাবারটা একটু দেরি হচ্ছে তো আপনি কতক্ষণের মধ্যে আসছেন